হ্যালো কে হ্যালো কে হ্য়াঁ আমি সবজিওয়ালাই বলছি কে বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ হ্য়াঁ ছাড় পাওয়া যাবে তো আপনি যদি কম কম নিন তা হলে ছাড় পাওয়া যাবে না আর আপনি যদি একটু বেশি বেশি সবজি নিন তা হলে একটু ছাড় পাওয়া যাবে আপনি কেমন সবজি নেবেন বলুন তো ঠিক আছে হ্য়াঁ কী নেবেন কী কী নেবেন সেটা তো বলুন হ্য়াঁ যদি যদি দশ কিলো পনেরো কিলো করে যদি নেন তা হলে দশ শতাংশ ছাড় পাওয়া যাবে আর যদি এক কিলো দুই কিলো করে নিলে ছাড় পাওয়া যাবে না ঠিক আছে তাহলে কী কী নেবেন অর্ডারটা করুন তাহলে হ্য়াঁ ঠিক আছে পনেরো কিলো আলু পেয়াজ দশ কেজি হ্যাঁ হ্য়াঁ হ্যাঁ আছে কাঁচা সবজির মধ্যে সবই আছে

হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কুমড়ো আছে কত নেবেন কুমড়ো হ্যাঁ হ্য়াঁ ভালো কুমড়োই

পাকা কুমড়োয় কত কিলো নেবেন বলুন ঠিক আছে হ্য়াঁ হ্য়াঁ বলছি তো ওই দশ শতাংশ কম হবে যদি মানে বেশি বেশি নেওয়া হয় তো আরেকটু কম যদি আরেকটু বেশি বেশি সবজি নেন তা হলে আরেকটু কম হবে একেবারে কি ছাড় দেওয়া যায় ঠিক আছে হ্যাঁ পটলও আছে পটলের তো এখন প্রচুর দাম তো পটলে এত বেশি ছাড় দেওয়া যাবে না মার্কেটে এখন পটল প্রচুর দাম হ্য়াঁ ঠিক আছে ঠিক আছে হ্য়াঁ হ্য়াঁ ঠিক আছে হ্য়াঁ ঠিক আছে আর কিছু নেবেন আর কিছু নেবেন হ্যাঁ শুনতে পাচ্ছি টমেটো আপনি কী কী নেবেন হোয়াটসঅ্যাপে আমার তো এটা হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন ঠিক আছে কী কী নেবনে কত কেজি নেবেন তাহলে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে তাহলে এইরমকভাবে তো আমি খাতা বই খাতা নিয়ে বসে থাকতে পারি না হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন ঠিক আছে হ্য়াঁ হ্যাঁ ঠিক আছে হ্য়াঁ হ্য়াঁ ঠিক আছে হ্য়াঁ হ্যাঁ হ্য়াঁ ঠিক আছে হ্য়াঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে